হ্যাঁ বলুন

তো আপনারা ওই জায়গাটায় কোথায় হচ্ছে যদি ভিডিও করে পাঠাও তাহলে তো খুব ভালো হয় তাহলে আমরা থানায় বলতে পারি আমাদের সামনে তো ওই জিনিস আমাদের সামনে তো ওগুলো হয় না তাই আমরা জানতেও পারি না যদি ভিডিও করে দেন তাহলে আমরা থানায় বলতে পারি বা আমাদের উপরে যে সুপার থাকে তাদের জানাতে ও আপনাদেরও তো স্টুডেন্টরা আগিয়ে আসুন তাহলে আগিয়ে এসে গাছ টাছ লাগান তাহলে গরমটা পড়বে না বৃষ্টিও হবে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো তো খুব দরকার আপনারা এবার ছাত্র সমাজ যদি এগিয়ে আসে খুব ভালো হয়

আমরাও পুলিশের কাছে খবর টবর দিচ্ছি সুপারের কাছে বলছি দেখছি একটু যতো তাড়াতাড়ি এটার ব্যাপারে মানে এর ব্যবস্থাটা নো নেওয়া যায় যাতে গরম না হ্যাঁ গাছ লাগানো যায় গাছ যারা কাটছে তাদের যেন শাস্তি হয় যথাযথ আপনাদের মতো আরও স্টুডেন্ট জোগাড় করুন হুম এক একটা এলাকা ধরবো আমরা সবাই মিলে এক একটা এলাকায় ধরে গাছ লাগাবো এগুলো সপ্তাহে এক দিন করে এভাবে মাসের পর মাস চলতে থাকবে তাহলে আর গরমের বীজ মানে গরমটা আর বাড়বে না বৃষ্টিটাও ঠিকঠাক হবে

হুম হুম বৃষ্টির অভাবে যে জলের পরিমাণটাও কমে যাচ্ছে সেটাও ঠিকঠাক হয়ে যাবে হুম ঠিক আছে আমার একটা ফোন আসছে আমি পরে ফোন করছি আপনাকে হুম হুম